আমি ক্যাবটি ক্যান্সেল করছি কারণ ক্যাবটি আমার সময় মতো আসতে পারছে না আসতে একটু দেরি করছে তাছাড়া আমার একটা অনুষ্ঠানে পৌঁছাতে হবে সকাল দশটার মধ্যে তাই আমি ক্যাবটি ক্যান্সেল করতে বাধ্য হয়েছি এবাং অন্য একটা এ গাড়ি বুক করে নিয়েছি